হ্যাঁ দাদা বললাম কী তুই তো জানিস আমি নতুন কোচিং সেন্টারে ভর্তি হয়েছি তো ওইখানে না আমার প্রত্যেক দিন যেতে খুব অসুবিধা হয় ওখানে যে রাস্তাটা খুব অন্ধকার বাইরে অনেক ছেলে পুলেও দাঁড়িয়ে থাকে বাজে তা তুই যদি একটু আমাকে নিয়ে যেতিস ওখানে তাহলে সারের সাথেও তোর পরিচয় করিয়ে দিতাম তাহলে খুব ভালো হতো তোর কোনো এই যে সাড়ে ছটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ

হ্যাঁ আর ওই কোচিং সেন্টারে স্যারও বলছে বাড়ির গার্জেনের সাথে দেখা কোর করবে ও ঠিক আছে হ্যাঁ তুই গিয়ে কথা বলে নিস যে কী কেমন পড়াশুনা করি না করি হ্যাঁ এমনি স্যার খুব ভালোই বোঝায়

হ্যাঁ ধরে পড়া ধরে না না পড়া ধরে

ল মাঝে মধ্যে লিখতেও দেয় আর মাঝে মধ্যে মুখেও ধরে এই দেড় ঘন্টা রাস্তাটা না খুব বাজে একদম ভালো না আর এ সারকে বলিস তো আমরা যেখানে কোচিং করি ওখানে লাইটের ব্যবস্থাও নাই মানে মানে একটাই লাইট মানে আলোটা চোখে খুব কম পড়ে লিখতে অসুবিধা হয় পড়তে অসুবিধা হয় আমি তো আর বলতে পারি না তাই তোকে দিয়ে বলাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে দাদা তালে রেডি থাকিস

ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ না না